আমি বাংলা ভাষায় কথা বলি আমি হিন্দি পারি না কোথাও ঘুরতে টুরতে যাই গেলে আমাদের এদিকে বাঙালি আমরা বাঙালি ভাষায় কথা বলি বাইরে ঘুরতে গেলে হিন্দির কথা বলে তাো আমি তো হিন্দি বলতে পারি না বুঝতে পারি কিছুটা আকার ইঙ্গিতে কিন্তু বলতে পারি না এবার বলে শুনি তো অতটা বলতে পারি না আমরা বাঙালি আমাদের এদিকে বাংলা ভাষায় কথাবার্তা বলে সেরকম আমাদের ভাষাটা আমরা বাঙালি আমরা বাংলা ভাষা বেশি পড়াশোনা করিনি তো অতটা